স্বাস্থ্যই আমাদের সম্পদ তো স্বাস্থ্য ভালো রাখতে গেলে প্রথম আমাদের খাদ্যতা মানে খাদ্যতালিকাটাকে চেঞ্জ করতে হবে খাওয়া দাওয়ার ওটা আমাদের নিজেদেরকেই চেঞ্জ করতে হবে আর সরকার আরেকটা জিনিস খুব ভালো ইয়ে ব্যবস্থা করেছে যেটা দূরে ধরুন দেখাতে যাচ্ছি চেন্নাই দিল্লি এই জায়গাগুলোয় যাওয়ার জন্য আমাদের ই বুকিংয়ের ব্যবস্থা আমাদের মোবাইলের সাহায্যে হয়েছে এই একটা সুবিধা করে দিয়েছে তারপর সরকার আমাদেরকে আরেকটা ভালো জিনিস খুব ভালো জিনিস করে দিয়েছে স্বাস্থ্যসাথী কার্ড সেই কার্ডে আমরা বেশ কিছু টাকা পয়সা পাচ্ছি এগুলো আমাদের কাছে একটা খুব ভালো পাওনা মানে পাওনা বলতে পারেন আর আর স্বাস্থ্য তো আমাদের নিজেদেরকে নিজেদের স্বাস্থ্য তো নিজেদেরকে একটুখানি দেখতেই হবে খাদ্যতালিকা আমাদের ভালোরকম করতে হবে বা ঠিক রাখতে হবে